পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার সাতশো পঁচানব্বই দু লাখ আটষট্টি হাজার দুশো পঁয়তিরিশ এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো তেষট্টি সাত লাখ চুরানব্বই হাজার নশো বারো ন লাখ নিরানব্বই হাজার একশো পঁচিশ